আমাদের পশ্চিমবঙ্গতে সমুদ্র বলতে যেরকম দিঘা খুবই একটা সুন্দর প্লেস যেখানে প্রতিটা মানুষই নিজের ছুটির দিনগুলো কাটাতে চায় সেখানে খুবই ভালো মানে পরিবেশ বললে চলে নিজের ফ্যামিলিকে নিয়ে যায় ছুটির দিনগুলো নিজের মনটাকে ঠিক করার জন্য যেরকম বছরে একটা দুর্গা পুজোর টাইমে ছুটি থাকে তখনও মানুষ দিঘা ঘুরতে যায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকেও মানুষ দিঘা ঘুরতে যায় তারপর রাজ্যের ইতিহাসে সংস্কৃতিভাবে যেরকম আছে আমাদের কলকাতাতে সায়েন্স সেন্টার আছে কলকাতার সায়েন্স সেন্টারে আমরা প্রতিটা জিনিসই ছোটো ছোটো করে দেখতে পাই যেরকম লালকেল্লা ছোটো করে একটা বানানো আছে তাজমহল ছোটো করে একটা বানানো আছে তার পরে প্রতিটা জিনিসই ওখানে সায়েন্স সেন্টার বলুন তার পরে ইকো পার্কে সব কিছু আমরা ছোটো ছোটো করে দেখতে পাই যেগুলো আমাদের দেশে বড় বড় যে নিত্য জিনিস আছে সেইগুলো জাদুঘরও আছে আমাদের কলকাতাতে জাদুঘরে আছে যেরকম চিড়িয়াখানা আছে কলকাতায় অজগর ওখানে সমস্ত কিছু পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা জিনিসই খুবই পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে পাওয়া যায় যেরকম সমস্ত কিছু পুরী আছে আর একটা সমুদ্র বলতে ঘুরতে যাওয়ার মতন জায়গা পুরী আছে